ভবিষ্যতে যেসব পরিষেবাগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল তো উজ্জ্বল তার মধ্যে আপনার ওলা উবের ওলা উবের এবং র্যাপিডো বাইকের প্রচণ্ড চাহিদা বাড়বে কেন কি আমরা দেখেছি র্যাপিডো বাইক এবং ওলা উবের আমাদের মতো যারা আমরা মনে করুন ভাড়া গাড়ির উপর নির্ভরশীল তাদের জন্য খুবই উপযোগী ব্যবস্থা আমরা যে কোনো জায়গাতে খুব কম সময়ের মধ্যে এবং নিজের কোনো গাড়ি যেহেতু নিজের কোনো গাড়ি ঘোড়া থাকে না সেহেতু ওই গাড়ি ঘোড়ার দায়িত্বও আমার থাকে না সেই হিসাবে আমাদের এই র্যাপিডো বাইক ওলা এবং উবের ট্যাক্সি খুব কাজে লাগে এ আমি মনে করি ভবিষ্যতে এগুলোর সম্ভাবনা উজ্জ্বল